হ্যাঁ আমার জীবিকা বিদ্যুতের ওপর নির্ভর করে বিদ্যুৎ চলে গেলে গরমে থাকতে খুব কষ্ট হয় বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেলে আমাদের ফোন চার্জ দিতে অসুবিধা হয় আমাদের মাছের মানে বরফ তৈরি করতে অসুবিধা হয় তারপরে কারেন্ট থাকলে না থাকলে আলোতে না থাকলে আমার খুব অসুবিধা হয় আর পড়তে মানে বসলে কারেন্ট না থাকলে আলোয় সোলারে আলোয় পড়তে মানে পারি না চোখ অসুবিধা আছে তাই আর কারেন্ট কারেন্ট এখন সব জায়গায় কারেন্ট মানে হয়ে গিয়েছে আর কি কারেন্ট চলে গেলে তখন আমাদের প্রচুর অসুবিধা সব দিক থেকে অসুবিধা হয় কারখানা আছে পাশে সেই কারখানায় কাজ বন্ধ হয়ে যায় আবার কারেন্টে আমাদের কারেন্টে আমাদের রান্না হয় কারেনে কারেন্ট চলে গেলে রান্নাও বন্ধ হয়ে যায় কারেন্ট চলে গেলে কাজ বন্ধ হয়ে যায় কারেন্ট চলে গেলে আমাদের মাছের ব্যবসায় মানে বরফটাও জলে মানে জল হয়ে যায় জমানো খুব অসুবিধা হয় কারেন্ট চলে গেলে গরম হয় কারেন্টের উপর নির্ভর করে আমাদের জীবন বিদ্যুৎ মানে চলে গেলে তখন আমরা সোলারে আলো ব্যবহার করি আর ই ইনভার্টার আছে কিন্তু ইনভারটার সবসময় তোর সবসময় তার কাজে ব্যবহার হয় না কারেন্ট চলে গেলে খুবই এমনি অসুবিধা হয় সবারই অসুবিধা হয় কারেন্টের ও উপর নির্ভর করছে এখন জীবিকা হচ্ছে কারেন্ট বিদ্যুৎ বিদ্যুৎ এমন জিনিস বিদ্যুৎ বিদ্যুতের জন্য গাড়িও মানে গাড়িও চলে না আমাদের মানে গাড়ি আমাদের বা মানে আমার বাবা গাড়ি চালায় বিদ মানে টোটো চালায় টোটো এই চা চার্জ করতেও অসুবিধা হয় কারণে চলে গেলে কারেন্টের ও উপর সব নির্ভর করে আমাদের জীবন কারেন্ট কারেন্ট মানে এখন আমাদের জীবন হয়ে দাঁড়িয়েছে কারেন্ট এমন একটা জিনিস সেটা কি আমাদের ফিশারি ফিশারি মাছের ব্যবসা হয় কারেন্ট চলে গেলে মানে ওই মাছের বরফটা জমাতে খুব অসুবিধা হয় আবার কারেন্ট চলে গেলে আলো না থাকলে সবারই তো অসুবিধা হয় আর আমার পড়তে অসুবিধা হয় কারেন্ট চলে গেলে কারেন্ট না থাকলে আমি ফোন চার্জ বসাতে পারি না কারেন্ট না থাকলে গরমে ঘাম হয় ঘামে ঘাম হলে মানে দুর্গন্ধ হয় গা ঘামাচি বের হয় চামড়াতে ইনফেকশান হয় চামড়াতে ঘা হলে চুলকায় সব দিক থেকেই অসুবিধা মানে কারেন্টের উপর নির্ভর করে জীবন সবারই আর আর আমার মা কারেন্টে রান্না করে কারেন্ট চলে গেলে রান্নাও বন্ধ হয়ে যায় কারেন্ট খুব অসুবিধা হয় কারেন্ট চলে গেলে কারেন্ট মানে কারেন্ট ছাড়া আমাদের জীবন বিপন্ন কারেন্ট থাকতেই হবে না তো খুব কষ্ট হয় গরমে কষ্ট হয় আবার মানে খুব অসুবিধাও হয় মাছের ব্যবসার জন্য বরফ জমানোর জন্য অসুবিধাও হয় আর আর গাড়িতে চার্জ করার জন্য অসুবিধা হয়